আমি পাঁচটা জেলার নাম বলতে পারবো আমি যে পাঁচটা জেলার নাম বলছি সেগুলো হলো উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা বীরভূম বাঁকুড়া বর্ধমান